আমি কোনো এখনো পর্যন্ত শিল্প প্রদর্শনী বা এক্সো এক্সপো পরিদর্শন করিনি কারণ আমি আমার কোনো অভিজ্ঞতা নেই বলতে গেলে কোনো শিল্প প্রদর্শনী ব্যাপারে তবে আমি হস্তশিল্প প্রদর্শনী আমি খুব ভালোবাসি দেখতে আমি যদিও ওটা দেখিনি ওটা টিভিতেই বেশিরভাগ দেখেছি টিভিতে সে মিডিয়ারা হয় না যে নিয়ে যায় টিভির ওই ওরকম ভাবেই দেখেছি আমার খুব একটা সামনা সামনি হস্তশিল্প প্রদর্শনী মেলা ওটা দেখা হয়নি কোনোদিনও আমার খুব ইচ্ছা আছে ওই হস্তশিল্প প্রদর্শনী মেলা দেখতে যাওয়ার ওখানে অনেক শুনেছি যে ওখানে মানে হাতের কাজগুলো করে মানুষরা বিক্রি করেন আমার ওটা দেখার খুবই শখ আছে আমার সত্যি কথা বলতে হাতের ওই গলার মালা হাতের ওই আংটি হাতের কানের মানে হাতের তৈরি করা কানের ওই যে সব মানে হস্তশিল্প তো তাই আমার ওটা খুবই ইচ্ছা মানে তারপরে অনেকে এম্ব্রয়ডারি কাজ করেন অনেকে এম্ব্রয়ডারি কাজগুলো করে তাদের বিক্রি করেন মেলাতে এসে তারপরে অনেকে মাটির জিনিসের ওপর কারুকার্য করে এনে বানান দেখান তাপর অনেকেই আবার চুড়িদার কুর্তি ইত্যাদি সব এই সব দেখেছি আর কি এই সব নিজে হাতে তৈরি করেন তারপর অনেকে দেখেছি আবার জুতোও তৈরি করেন ওই জুতোগুলো আমার কেনার খুব ইচ্ছা ওই জুতোগুলো কিন্তু অনেক দাম যদিও মিডিল ক্লাস ফ্যামিলির মো মাধ্যমে ওইগুলো সব কেনা সত্যি খুবই ইয়ে কষ্টকর ব্যাপার কিন্তু তাও আমার খুবই ইচ্ছা যে আমি ওই রকম জুতো কয়েকটা মানে কিনবো আর কি আর এমনিই তো বেশ ভালোই লাগে চুড়িদার টুড়িদার পরতে